আমাদের গ্রামের যখন কোন ব্যক্তির কোনো অঙ্গ ভেঙে যায় তখন সেটা তো প্রথমেই বোঝা সম্ভব নয় ভেঙেছে কি ভাঙেনি বা কোথাও কোনো জোর আঘাত লেগেছে কিংবা ফেটে গিয়েছে কিনা সেটি জানার জন্য সময় লাগে প্রথমে যখন কারো হাতে আঘাত লাগে বা অঙ্গ যদি ভেঙে গিয়ে থাকে আমরা তখন সেটা না বুঝতে পারার কারণে প্রথমে ঠান্ডা জল বা বরফ লাগিয়ে থাকি তাছাড়া অন্যান্য ভেজা কাপড় আরো অনেক কিছু জড়িয়ে রাখি যাতে সেই জায়গাটা ঠান্ডা হয় বা যার অঙ্গটি ভেঙেছে সে যাতে কিছুটা আরাম অনুভব করতে পারে এবং তারপরে আমরা যদি দেখতে পাই যে তার বরফ বা জল লাগানোর পরেও সেটি কমছে না তার যন্ত্রণা বেড়েই চলেছে বা ভেঙে গিয়েছে বলে সেটা আমরা যদি বুঝতে পারি তখন আমরা সেটা এক্স রে করি এক্স রে করার পরে আমরা যদি দেখি সেটি ভেঙে গিয়েছে তখন আমাদের যে স্থানীয় হসপিটাল রয়েছে সেই হাসপাতালে নিয়ে যাই এবং চিকিৎসকরা তার চিকিৎসা করেন